আমাদের অঞ্চলে জাতীয় স্তরে খেলা হয়ে থাকে বলতে ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন কবাডি খো খো এইসব খেলাগুলো হয়ে থাকে আন্তর্জাতিক স্তরের খেলা বলতে শুধু ক্রিকেট হয়ে থাকে ফুটবল হয়ে থাকে আর ক্রিকেটের আমাদের ক্রিকেটের যে খেলার সঙ্গে লোক সংখ্যা লাগে এগারো জন ফুটবলেও লাগে এগারো জন কবাডিতে লাগে সাত জন খো খোতে লাগে ন জন আর এই যো খেলাগুলোতে যেসব পুরস্কার দেওয়া হয় ক্রিকেটে আমরা জানি যেসব পুরস্কার হয় সেগুলো হচ্ছে যে আইসিসি টুর্নামেন্ট দেউজার ট্রফি দলিফ ট্রফি বিজয় হাজার ট্রফি বিজয় মার্চেন্ট ট্রফি এবং ফুটবলে যে ট্রফিগুলো হয় সেগুলো হচ্ছে আমাদের সন্তোষ ট্রফি তারপরে রিভার্স কাপ ডুরান্ড কাপ এইসব এছাড়াও ব্যাডমিন্টন কাপ চ্যাংরা কাপ নাড্ডা কাপ এসব কাপগুলো হয়ে থাকে পুরস্কার পুরস্কার এইগুলা মেন মেন পুরস্কার এছাড়াও যারা খেলার ক্ষেত্রে পারদর্শী হয় তাদের জন্য নানা রকম ধ্যানচাঁদ পুরস্কার থাকে খেলরত্ন পুরস্কার যেগুলো পদ্মশ্রী পদ্মবিভূষণও দিয়া হয়ে থাকে